হ্যাঁ হ্যালো দাদা এটা কি পি এইচ এইচ অফিস হ্যাঁ আমি দীপক মাইতি বলছি এইখানে তো জলের বাড়িতে আমার খুব স্লো জল আসছে একদম ফোঁটা মোটা জল পড়ছে আমি তো এই জল ব্যবহার করি রান্নার কাজে স্নান টান করি আমার বাড়ির সামনে একটা বাগান আছে ওখানেও একটু জল ফল দিই কিন্তু কিছুদিন হলো আমার বাড়িতে জল একদম আসছে না সে খুব আস্তে আস্তে জল পড়ছে আপনারা একটু লোক পাঠয়ে এটা ভেরিফাই করে দেখুন যে কী করলে কী করা যায় জল না পেলে তো খুব সমস্যা হ্যাঁ আর হচ্ছে জলের তো মানে প্রায় পনেরো দিন হয়ে গেল আমি জল পাচ্ছি না আপনি দেখুন একটু লোক ফোক পাঠিয়ে নাহলে তো আমার তো খুব সমস্যা আছে বাড়িতে তো ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদের স্নান পান করতে পারছে না সস্কুলস্কুলেও যেতে পারছে না স্নান টান না করলে কী করে যাবে বলুন একটু দেখুন যাতে করে আমি জলের পরিষেবাটা ঠিকমতো পাই আপনি দুঃখ পাঠান পাঠিয়ে একটু চেষ্টা করুন দাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে